আমি ছোটবেলায় যখন স্কুলে পড়াশোনা করতাম তখন মোটামুটি টুকটাক এই কার্ড ট্রাম্প কার্ড এইগুলো নিয়েই খেলাধুলা করতাম তার পরে আমার বয়স হয়েছে এখন আর সেই ট্রাম্প কার্ড জাতীয় খেলাধুলা আর করতে পারি না তখন যখন পড়াশোনা করতাম তখন টিকিট খেলার যে ট্রাম্প কার্ডগুলো হয় যে সচীন টেন্ডুলকর সৌরব গাঙ্গুলি কে কত বল নিয়ে উইকেট পেয়েছে কে কত রান করেছে এই নিয়ে খেলা হতো যারা যত বেশি বল করেছে বেশি যারা রান করেছে সে তখন জিতে যেত এছাড়াও ফুলবট খেলা হতো ফুটবলের প্লেয়ারদের নিয়ে মারাদোনা এদের সঙ্গে সব খেলাধুলা হতো ট্রাম্প কার্ড নিয়ে তো তখন তাকে ভেতরে কে বেশি ম্যাচ খেলেছে যারটা বেশি ম্যাচ খেলেছে সে তখন জিতে যেত যে বেশি গোল করেছে সে তখন সেই গোলের ইয়েতে জিতে যেত এছাড়া বিভিন্ন ডাব্লিউ ডাব্লিউ ই যে খেলা হতো ডাব্লিউ ডাব্লিউ ইতে কে বেশি বেল্ট পেয়েছে বেল্টের এও দেখতাম বেল্ট বেশি পেয়েছে তারটা সে জিতে যেত এই রকমভাবে কার্ডগুলো নিয়ে খেলাধুলা করতাম এখন বয়স হয়ে গিয়েছে সেসব নেই কার্ড নেই আমার কাছে কার্ড হারিয়ে গিয়েছে অনেক ফেলেও দিয়েছি বাড়ির লোকজন সেই সেইগুলো আমার কাছে নেই